আমি কিন্তু আমার অসুবিধাগুলি প্রশমিত করতে এবং নিরাপদ ও আমারদায়ক যাত্রা নিশ্চিত করতে কিন্তু সাধারণভাবে আমি ভ্রমণের জন্য বেছে নিই ট্রেনের পরিষেবা কারণ ট্রেনে আমি সব সময় সিটটা আমার জন্য বুকিং করে রাখি এত নম্বর এত নম্বর সিট নেব আমরা বাড়িতে ছজন মিলে ভ্রমণে বেড়াই প্রায় সব সময় আমাদের কাছে পিঠে কিন্তু ধীঘা দীঘা থাকে সেই দীঘাতেও যাই আরো অন্যান্য জায়গায় কিন্তু আমরা বেড়াতে যাই দার্জিলিং এইগুলো কালিম্পং এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তখন কিন্তু দূর দূরান্তের জন্য আমি সবেমাত্র বেছে নিই ওই ট্রেনের পরিষেবা কারণ যতই আমার হচ্ছি নিজেরা গাড়ি ভাড়া করে যাই কিন্তু ওতে আমাদের আরাম লাগে না অনেকটা দূরদূরান্তে কিন্তু গাড়িতে করে যাওয়া যায় না তখন কিন্তু ওই ট্রেন ভালো পরিষেবা দেই ট্রেনের কামরা মধ্যে আমরা যদি সিট বুকিং করে নিই আমরা রাত্রিবেলাও হয়তো যাচ্ছি সেই সময় কিন্তু আমরা শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে যেতে পারব ওখানে বাথরুমও আমরা ভালোভাবে ব্যবহার করতে পারব তাই আমার ট্রেনের পরিষেবাটা খুব খুব ভালো লাগে ওই অসুবিধাগুলোর জন্যই আমি শুধুমাত্ত ট্রেনটাকে বেছে নিয়েছি কারণ ট্রেনে যে পুলিশগুলোও কিন্তু মাঝে মাঝে পাহারা দেয় ওই জন্য আমার টেনের পুলিশও থাকে ওই জন্য আমার ওটাকে নিরাপদও মনে হয় আবার আরামদায়কও মনে হয় সেটা হচ্ছে ট্রেনের যে সিটগুলো থাকে তাতে আমরা যদি পুরোটা বুকিং করি তাহলে কিন্তু আমরা শুয়ে বসেই হেসে খেলে নেচে গেয়ে কিন্তু আমরা যেতে পারি ওই কারণেও কিন্তু আমাকে খুব আরামদায়ক মনে হয় ওই জন্যে আমি ওটাকেই বেছে নিয়েছি শুধুমাত্র ভ্রমণের জন্য সাধারণত আমি ওই ভ্রমণ করতে গেলে ওটা ছাড়া কিসেও যেতে পারি না